খেলাধুলোর উন্নয়নে সরকারের উচিৎ বেশি বেশি করে অর্থ ব্যয় করা এবং তহবিল গঠন করা কারণ তহবিলই হলো একমাত্র জিনিস যেটার জন্য সাধারণ ঘরের মানুষেরা বা খেলোয়াড়রা ভালোভাবে খেলতে পারে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আরো উন্নতি করতে পারে

যেমন ব্যাট বল ও অন্যান্য সমস্ত কিছু খেলার সরঞ্জাম সেক্ষেত্রেই একটা শিশুর সঠিকভাবে বেড়ে উঠতে ও ভালো দক্ষ খেলোয়াড় হতে সক্ষম হবে এবং পরবর্তীকালে যেয়ে ভারতে তারা সেই ধরণের খেলায় আরো উন্নতি সাধন করে থাকবে সেই জন্যই সরকারকে উচিৎ আরো বেশি বেশি করে তহবিল গঠন করা এবং সাধারণ খেলোয়াড়দের যারা দুঃস্থ গরীব শিশু তাদেরকে সাহায্য করা খেলোয়াড়রা যখন বিভিন্ন খেলার সাজ সরঞ্জাম সামগ্রী পাবে তারা ভালোভাবে খেলাধুলো করবে শরীরচর্চা করবে এবং সাধারণ মানুষের শারীরিক গঠন খুব সুন্দর হয়ে উঠবে এবং ভালো খেলায় অংশগ্রহণ করে তাদের পরিবারের মুখ উজ্জ্বল করে থাকবে এবং ভারতের বিভিন্ন শহরে রাজ্যে জেলা স্তরে ভালোভাবে খেলাধুলো করলে তবে সেই জেলার রাজ্যের বা দেশের যেমন একটা সুস্থ মস্তিষ্কের পরিচয় পাওয়া যায় তেমনি যখন তারা ভারতের বাইরে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক খেলাধুলো হবে তখন ভারতের মুখ তারা উজ্জ্বল করবে এছাড়াও বিশ্ব যেখানে সবচেয়ে ভালো খেলাধুলার আয়োজন হয় যেমন অলিম্পিক সেখানে খেলাধুলো করলে সোনা রুপো গোল্ড ইত্যাদি জয় করে আনবে এবং দেশের মুখ উজ্জ্বল করে থাকবে আমি যদি সুযোগ পাই তবে আমার তহবিল থেকে সব্বার প্রথমে আমি বিভিন্ন খেলাধুলোর প্রতিষ্ঠানগুলিকে আরো বেশি বেশি করে অর্থ সাহায্য করে তাদেরকে উৎসাহ দেবো খেলাধুলার প্রতি আরো আগে আসার জন্য এবং স্কুল কলেজ থেকেই শিশুদের মধ্যে উৎসাহ প্রদান করতে হবে যাতে তারা খেলাধুলোয় আরো আগ্রহী হয়ে ওঠে এছাড়াও পরিবারকে খেলাধুলো সম্পর্কে সচেতন করতে হবে এই জন্য আমাদের প্রধান কর্তব্য হলো খেলাধুলোর প্রতি সজাগ থাকা এবং সরকারের কাজ হলো আরো আমাদেরকে সুযোগ সুবিধা অর্থ প্রদান করে থাকা